বাবুসোনা দাস প্রিয়াঙ্কা হালদার বসুমতী পোদ্দার শিবনারায়ণ দাস চন্দ্রমঙ্গল পাল সুমন হেঁস সূর্যশঙ্কর গাঙ্গুলী অনুপ চৌধুরী অনুপ দত্ত সুমন্ত ভট্ট